গুড আফটারনুন এটা কি রায়চক হ্যাঁ এটা কি রায়চক রেস্টুরেন্ট বলছি আপনাদের এখানে সবথেকে ফেমাস ডিশ কী আছে আচ্ছা আপনি একটু আমাকে একটু এটার সম্বন্ধে একটুখানি ভাঙ্গিয়ে বলুন আমি যাতে বুঝতে পারি এটার সম্বন্ধে একটু ভাঙ্গিয়ে বলুন তো আমাকে এটা হুম

আচ্ছা আচ্ছা একদম একদম

আচ্ছা বেশ আমি সে তো না হয় সেটা আমি বুঝলাম তো আপনাদের এই পোহাটা পোহাটা এটা ঠিক কীরকম মানে কী মানে তারিকা কী এটা তৈরি করার পোহাটা হুম আচ্ছা আচ্ছা এটা আপনি বলতে চাইছেন একটু হালকা সুইটে আসবে না কি হালকা মিষ্টি আসবে আচ্ছা আচ্ছা আচ্ছা লুচির সঙ্গে তো মিষ্টি খুবই ভালো আচ্ছা আচ্ছা ঠিক আছে তাহলে আপনি একটা করে দিন তাহলে আমার আর আমার কিছু গেস্ট আসছে আমার আমার এখন আপনি আপনি আপাতত এক এক প্লেট করুন আর আমার কিছু গেস্ট আসছে আমি আসলে তারপরে আপনাদের আপনাকে অর্ডার আচ্ছা আচ্ছা আপনি তাহলে একটা কাজ করে দিন আপনি তাহলে সাথে একটা কোল্ড ড্রিঙ্কস করে দিন আর একটা রুম টেম্পারেচার জল করে দিন মিনারেল ওয়াটার ছোটোই দিন আপনি